আমরা যে এলাকায় থাকি সেখানে পাখি ব পাখি বলতে সে কিছু কাপ কিছু পায়রা দু একটা শালিক এইসবই দেখা যায় কিন্তু আমরা শহরেই থাকি আমাদের আমার বিয়ে হয়েছে শহরে কিন্তু আমার আদিবাড়ি গ্রামে গ্রামে অনেক পাখি দেখতে পেতাম আমাদের ঘুমটাই ভাঙত সকালে পাখিটাকে চড়াই পাখি ডাকে এবং কোনো কিছু দিলে সেখানে কাক কাক হচ্ছে এবং প্রচুর শালিক পাখই দেখা যেত আমার আমার প্রিয় পাখি কিন্তু শালিক পাখি

কারণ শালিক পাখি পোষ মানলে মা মানুষের মতো কথা বলতে পারি মানুষের যদি ক কথা শেখানো যায় তাকে সে কোন সে কিন্তু মানুষের মতো কথা বলতে পারে সেই জন্য আমার সেই জন্য আমার প্রিয় পাখি শালিক পাখি আর শালিক পাখিদের আর একটা গুন আছে ধরুন আপনি ছোটোবেলা থেকে তাদের মানুষ করলেন তাকে খেতে দিলেন আমরা কিন্তু শালিক পাখি খেতে দিই মাঠ থেকে ফড়িং ধরে এনে দেয় আমার আমার এখনও মনে আছে ছোটোবেলায় শালিক পাখি পুষে তাদের জন্য খাদ্য আনতাম ওই মাঠের থেকে ফড়িং ধরে এনে এবং আমার ভাত তরকারি যাই দিতাম সে তাই খেতো সে সে কিন্ত সে কিন্তু উড়ে কোথাও পালাতো না সে সব জায়গায় ঘুরে এসে আমাদের বা বাসায় এসে পৌঁছাতো এবং আমরা এবং আমরা তাকে নাম একটা নাম দেওয়া ছিল নাম ধরে ডাকলে তারা বাড়ির কাছে চলে আসতো এই জন্য আমার প্রিয় পাখি শালিক পাখি